আমার সাথে শেষ ছ মাসে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কখনোই আমি ভুলতে পারব না বা সে ঘটনা আমাকে ভুলতে দেবে না সেই ঘটনাটি হলো আমার নিজের সন্তানের সাথে ঘটে যাওয়া কিছু দুঃস্বপ্নের মতো একটি ঘটনা যেটি হলো আমি সুস্থ স্বাভাবিক সন্তান আমি জন্ম দিলাম ঠিক তার চব্বিশ ঘণ্টা পরে ঘটল সেই ঘটনা আমার সন্তানের হাত পা নড়াচড়া করা বন্ধ হয়ে গেলো তার দেহে ছিল বলতে গেলে শুধু তার নিঃশ্বাসটুকু সেই নিঃশ্বাসেই তাকে বাঁচিয়ে রেখেছিল সেটা আমি বুঝতে পারলাম না কিছুক্ষণ পরে যখন দেখলাম আমার সন্তান কোনো রকম রেসপন্স করছে না জন্মের মাত্র চব্বিশ ঘণ্টা পরেই এমনটা হয় এটা আমার ধারণা ছিল না আমি ভেবে উঠতেই পারিনি যে এমনটা কী করে হতে পারে তারপরে আমার সন্তানকে সেই মুহূর্তে নিয়ে গেলো এস এন সি ইউতে সেখানে দীর্ঘ চৌদ্দ দিন থাকার পরে আমার বাচ্চা সুস্থ হলো সমস্যাটি ছিল আমার বাচ্চার সুগার ফলস করছিল নীল হয়ে যাচ্ছিল খিঁচুনি ছিল এতগুলো সমস্যার সম্মুখীন আমার ওই ছোটো নবজাত শিশুটিকে হতে হয়েছিল এর থেকে বড় দুর্ঘটনা গত ছমাসে আমার সঙ্গে কখনোই ঘটেনি আমার বাচ্চার সাথে যে ঘটনাটি ঘটেছে আমি আর চাইব না যে আমার শত্রুর সাথেও সেই ঘটনাটি ঘটুক এখন আমার বাচ্চা অনেক ভালো আছে আর দিন দিন ভালো সুস্থ হয়ে উঠছে